রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গে সমস্যা আর সমাধান উন্নতি দুটোই লেগেই থাকে যেমন উন্নতির ক্ষেত্রে বলব আমাদের শিক্ষা শিক্ষার দিকে এখন অনেকটা উন্নতি হয়েছে যেমন বাচ্চাদের পড়াশোনা এখন একদম টাকা লাগছে না সরকার পুরো টাকা দিয়ে দিচ্ছে অনেক জায়গায় রাস্তাঘাটও খুব উন্নত হয়েছে আরো অনেক কিছু মানে সুবিধা অসুবিধা সুবিধে অনেকই দিয়েছে সরকার আমাদের আর দুর্নীতি হিসাবে বলব দুর্নীতি তো অনেক জায়গায় আছে আবার কম বেশি থাকে যেমন অনেক জায়গায় রাস্তাঘাট আবার অনেক জায়গায় রাস্তাঘাট আবার খুব বাজেও থাকে যেমন গর্ত অনেক গর্ত একটু জল জমে থাকা মানে তার জন্য অনেক বিপদ অ্যাক্সিডেন্ট হতেই থাকে আবার চ্যালেঞ্জ হিসাবে বলব তার মানে সে তো অনেকে কয়লা কেলেঙ্কারি শিক্ষক ইয়ে অনেকই আছে যেটা তো আমরা সে সঠিকভাবে বলতে পারব না সেটা সিবিআই তদন্ত হচ্ছে আমাদের তো সেটা বলার কোনো অধিকার নেই বা আমরা কোনো কামেন্ট করতে পারি না তো সেটা সরকারই জানুক এবার সিবিআই তো আছে এমনি এমনি তদন্ত করছে উনিই ভালো ঠিক ভুল তারাই প্রমাণ করবেন